আমার প্রিয় স্পোর্টস প্লেয়ার হলেন সৌরভ গাঙ্গুলি তার যে খেলা সম্বন্ধে দক্ষতা তিনি যা খেলা আমাদের দেখিয়েছেন ইন্ডিয়ায় ব্যাট ব্যাট করে তিনি যে খেলা আমাদেরকে দেখিয়েছেন এবং তার যে অধিনেতা অধিনায়ক হওয়ার যে দক্ষতা তিনি আমাদের দেখিয়েছেন সেজন্যই আমি সৌরভ গগুলিকে ভীষণভাবে পছন্দ করি